হ্যাঁ আপনি ড্রাইভার বলছেন তো ড্রাইভারকে আমি একটা কথা বলতে চাই যে কেন এরকম দেরিতে আমি আমি একটা জরুরি জায়গা যাব আমার একটা প্রেগনেন্সির মা আছে তার জন্য আপনি আপনার কাছে আমি একটা ক্যাব বুক করেছিলাম তা আপনি এত দেরি করে আসার জন্য আমি খুব রাগ হয়েছে এমনিতে খুব অসুবিধার মধ্যে পড়া পড়া গিয়েছে কেন এরকম করেছেন আপনি আপনার কী একটা মান সম্মান বোধ বলে বা কোনো একটা সেন্স বলে কোনো কিছু নেই না কি আপনার যে আমি কত জরুরি একটা কাজ তোমরা তো তুমি তো ভেবে বুঝতে পারছো যে একটা প্রেগনেন্সি মাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আপনার কাছে যে গাড়িটা বুক করেছিলাম সেটা এত দেরিতে আসছে কেন আপনি তো ভালোভাবে বুঝতে পারছেন যে একটা প্রেগনেন্সি মায়ের যখন কোনো পেন পেন ওঠে তখন কীরকম কষ্ট হয় আপনি তো বুঝতে পারছেন তাহলে এরকম দেরিতে আসার কি কোনো মানে হয় তা এর জন্য আমি ক্যাবটা ক্যান্সেল করছি ক্যান্সেল করতে চাই আপনি ক্যাবটা ক্যান্সেল করে দিন আর ভবিষ্যতে কোনো কোনো এরকম প্রেগনেন্সি মাকে বা কোনো ক্যাব যে যারা বুক করবে খুব তারা দরকারের জন্য বুক করে কতক্ষণে যাবেন এবং কতক্ষণে আপনিও সেখানে পৌঁছে যাবেন এটা অবশ্যই টাইমটা নির্ধারিত করে আপনারা জানিয়ে দেবেন কেমন ঠিক আছে